বর্তমান প্রযুক্তির অনেকটাই আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে যেমন ইমেল পরিষেবা ইন্টারনেট পরিষেবা আসার ফলে সেই মাধ্যমটা আরও অনেকটা বেশি এগিয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে আমরা সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুক ট্যুইটার ইউটুব এই ধরনের অ্যাপ ব্যবহার করতে পারি এই ধরনের অ্যাপের ব্যবহারের ফলে আমাদের অনেকটাই সুবিধে হয়েছে